সাম্প্রতিক বছরগুলোতে পর্যটন অনেক বেড়েছে কারণ এটি আমাদের ঝাড়গ্রামের মানুষের মানুষের কাছে বা সম্প্রদায়ের কাছে অনেক প্রভাব ফেলেছে এটার দ্বারা অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে এবং এর জন্য আস্তে আস্তে যতো পর্যটনকেন্দ্র বাড়ছে ততো মানুষ আসছে সেখানকার মানুষেরদের জীবিকা নির্বাহ হচ্ছে সুতরাং এটা ঝাড়গ্রাম জেলার মানুষদের জন্য একটা সুযোগ এবং যতো দিন যাবে ততো আস্তে আস্তে সরকার হয়তো পর্যটন কেন্দ্রগুলো বাড়াবে দেখার জায়গাগুলো আরও সুন্দর করে দেবে যেমন হাতিবাড়ি আছে যেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে জঙ্গল আছে অনেক মিউজিয়াম আছে পার্ক আছে তো এইগুলো রাজবাড়ি আছে তো এইগুলো আরও সুন্দর করলে আরও দূর দূরান্ত থেকে পর্যটকরা আসবে দেখতে ফলে এইখানকার মানুষদের ব্যবসা করতে সুবিধা হবে